এটা কি কাস্টমার কেয়ার আমি জানতে চাইছি যে আপনাদের কী কী স্কিম আছে মানে এক জি বি নেটের জন্য কত টাকা বা দিয়ে আঠাশ দিনের জন্য কত টাকা বা আমি যদি এটা তিন মাসের জন্য ভরি তাহলে কত টাকা আসলে আমার নেটটা তো একটু পর্যাপ্ত পরিমাণে খরচ হয় তাই এটা আমার জানা এটা আমি জানতে চাইছি হ্যাঁ তাই জা আপনার কা আপনার এই মোবাইল নম্বরটা জানার আগ্রহ প্রকাশ করছি কী আর কী কী স্কিম আছে সেটা জানলে ভালো হয় ভালো হয়